হুম দেখুন সংবাদপত্রের গ্রামীণ সঠিকভাবে চলচ্চিত্র হয় না বল হয় না বলে বলা ভুল হয় সেই সব মিডিয়া কিছু কিছু জিনিস আপনার ক্যামেরায় দেখায় না বা অনেকে খবরে ছাপায় না তো আমি তো যেটা বললাম আর কি কিছু কিছু জিনিস হাইড করে দেয় বা লুকানো হয় সব জিনিস আর কি মিডিয়াতে দেখানো যায় না বা দেখায় না কিন্তু মানুষ ঠিকই খবর পেয়ে যায় যে কোনটা সত্যি আর কোনটা ভুল মানুষ এখন বোকা না যে আপনি এই জিনিসটা হয়ে গেলো এই জিনিসটা আপনি লুকিয়ে দিলেন কিন্তু না লুকিয়ে দিয়েছেন ঠিকই আছে কিন্তু মানুষ ঠিক জানে যে না এটা লুকানো হয়েছে আসলে জিনিসটা এখনও বেরিয়ে আসেনি তো এরকমই হচ্ছে মিডিয়া তখন সব কিনে নিয়েছে মিডিয়ার আর কী বলবো মিডিয়ার আর কোনো ঠিক নেই খবর কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা মুশকিল হয়ে গিয়েছে তো কিছু কিছু খবর মানুষ সবই বুঝে ফেলেছে যে কোনটা সঠিক কোনটা আর কি ভুল